আমার পরিবারের খুব কাছের এক ব্যক্তি যার মানে শারীরিক কিছু সমস্যা থাকার কারণে আমরা কিছু লোকাল ডাক্তারকে দিয়ে আমরা চিকিৎসা করাচ্ছিলাম কিন্তু দীর্ঘ দু বছর তার কাছে চিকিৎসা করানোর পরেও দেখছি যখন রুগী সুস্থ হয়নি সেই মুহুর্তে দাঁড়িয়ে নিজের ভুল বুঝতে পেরেছিলাম যে হয়তো লোকাল কাউকে দিয়ে ট্রি টমেন্ট করানোর দু বছরের ওপর ধরে পরিস্থিতির কোনো রকম উন্নতি ছাড়া দু বছর ধরে তার ওপরে ভরসা করে কোনো চিকিৎসা করানোর থেকে আমি তৎক্ষণাৎ যখন এটা বুঝতে পেরেছিলাম যে হয়তো এটা কোথাও ভুল হচ্ছে তৎক্ষণাৎ আমি সেই রুগীকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছিলাম কলকাতায় চিকিৎসার জন্যে পাঠিয়েছিলাম এবং যথারীতি সেখানকার যা স্বাস্থ্য পরিষেবা তা আমাদের লোকাল চিকিৎসা ব্যবস্তার থেকে অনেক উন্নত এবং সেখানে স্বাস্ চিকিৎসা হওয়ার কারণে আজকে সেই রুগী অর্থাৎ আমার পরিবারের সেই ব্যক্তি যথেষ্টভাবে সুস্থ এবং রোগমুক্তই বলা যেতে পারে এবং সে একটি সুস্ত জীবনযাপন করছে তো তৎক্ষণাৎ আমি সেই ভুলটা বুঝতে পেরেছিলাম প্রথমে বুঝতে পারিনি বলে লোকাল কাউকে দিয়ে চিকিৎসা করিয়েছিলাম কিন্তু যখনই বুঝতে পেরেছিলাম সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে তাকে বায়রে পাঠানোর ব্যবস্থা করি এবং বাইরের চিকিৎসা করিয়ে আজকের দিনে সে সম্পূর্ণরূপে সুস্থ বলা যায় এবং রোগ মুক্তও বলা যায়